আমি মনে করি ভারতে শিল্পীদের যথেষ্ট গুরুত্ব ও সুযোগ দেওয়া হয় না এর কারণ হচ্ছে যেসব শিল্পীরা খুব ভালো গান গাইতে জানে ছোট্ট ছোট্ট শিল্পী থেকেই কিন্তু বড়ো শিল্পী হওয়া যায় যেমন হয়েছেন কুমার শানু এদের মতোন কিন্তু হওয়া যায় আশা ভোঁসলে ও এদের মতোন কিন্তু ছোট্ট ছোটো যেই আমাদের ভাই বোনেরা দাদা দিদিরা উঠেছে ওদেরকে যদি একটা করে কোনো অনুষ্ঠানে গান গাওয়ানো যায় ওরা কিন্তু আগামী দিনে ভবিষ্যতে ওরাও কিন্তু শিল্পী হয়ে যাবে তা কিন্তু আমরা সচরাচর কেউ দিই না আমরা শুধু নামি দামি শিল্পীদের পিছনেই ছুটি আমরা কিন্তু আমাদের নিজেদের গ্রামে যে কোনো শিল্পী উঠেছে কি না বাচ্চা থেকে বড়ো থেকে এগুলো কিন্তু আমরা খোঁজ খবর রাখি না সে যতোই আধুনিক গান নজরুল গীতি রবীন্দসঙ্গীত যাইই গায়ক কেন এটা আমরা কখনোই ভাবি না যে আমাদের গ্রাম থেকে প্রতিভাবান শিল্পী উঠতে পারে তাই আমরা অন্যের কাছে যাওয়ার জন্য সব সময়ই তৈরি থাকি টাকা দিয়েও বেশি অংকের তাকে নিয়ে আসতে আমরা খুব আগ্রহ দেখাই কিন্তু টাকা বিহীন আমাদের গ্রামে যদি একটা ছোট্ট শিল্পীকে আমরা গান করাই সে কিন্তু আগামী দিনে অনেক নাম করবে একটা সুযোগও কিন্তু আমরা দিই না এগুলো তো আমার খুব খারাপ লাগেই কারণ আমরা বাইরের জন্য ছোটাছুটি করি আমরা বায়রের লোককে বেশি ভালোবাসি এখানে কিন্তু আমার নিজের গ্রামের লোককে তেমন ভালোবাসি না আমার গ্রামের আশেপাশে মানুষও যদি কেউ গান জানে সেই গানটা আমাদেরকে তুলে ধরতে হবে ভবিষ্যতে তবেই তো তারা যে গান গাইছে শিল্পী হয়ে ওঠার প্রবণতাটা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে আগ্রহ জন্মাতে হবে তাদের মধ্যে হাততালিতে উৎসাহ দিতে হবে তবেই তো তাদেরকে সুযোগ দেওয়া হবে না হলে কিন্তু আমরা সারা জীবন বাইরের পিছনেই ছুটবো তাদেরকে সুযোগ দেবো না এই কারণগুলো আমার খুব খারাপ লা